হ্যালো কে বলছেন হ্যাঁ আমি মুদির দোকান থেকে বলছি আচ্ছা হ্যাঁ নেওয়া যাবে না একটু বেশি হয়ে যাচ্ছে তো দু দিনের মধ্যে আসতে হবে হ্যালো

আমি একটা বাইরে একটা দোকান থেকে জিনিসপত্র নিই ওখানে মাল ভালোও দেয় আর ডিসকাউন্টও দেয় ভালো আপনি কি নেবেন হ্যাঁ দেবো যোগাযোগ করে আমি তার ফোন নাম্বারটাও দিতে পারি আপনি কি ভালো আছেন হ্যাঁ আপনার পরিবার কেমন আছে

আপনার দোকানটা কোন জায়গায়

আপনার দোকানে কি শুধু মুদির দু জিনিসই বিক্রি হয় ও ঠিক আছে তাহলে আপনি আসবেন আমি যোগাযোগ করিয়ে দেবো রাখ